পূর্ব বর্ধমান জেলায় যে আমাদের বাস ট্রেন আছে এ সমস্তগুলো তো আমাদের মেন পার্ট যাতায়াতের মধ্যে কিন্তু তাছাড়া আমাদের যে আছে ধরুন এই যাতায়াত ব্যবস্থার জন্য টোটো অটোরিক্সা হ্যাঁ বা আপনার রিক্সা সাইকেল বাইক হ্যাঁ মোটরবাইক আছে যেগুলো এগুলোতে আমরা বর্ধমানের মধ্যে সব জায়গাতে বিচরণ করতে পারি এছাড়া আছে আমাদের টোটোতে আমরা বেশি যাতায়াত করি মানুষ এখন টোটোর অনেক নির্ভর হয়ে গেছে হ্যাঁ তাছাড়া আছে আমাদের রিক্সাগুলো আছে হ্যাঁ আগে তো মানুষ পায়ে হেঁটে করত কিন্তু তাছাড়া এখন এগুলোতে বেরিয়েছে বলে মানুষ আর বেশি হাঁটাহাঁটি করছে না তো এই এই জিনিসগুলোতে আমরা পরিবহণ করতে পারি